আমি একটা চায়না বি আই কোম্পানির একটা হেডফোন কিনেছিলাম দু হাজার বাইশ সালে সেখান থেকে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি ছিল তিন বছর কিন্তু দু হাজার বাইশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে দোকান থেকে কিনেছিলাম দোকানদার আমাকে ওইটা দিলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছিল কিন্তু এই এত পরিমাণ হেডফোনটা সাউন্ডই শোনা যায় না এত বাজে কোম্পানি হেডফোন এর আগে আমি কখনও ভাবতেই পারিনি এমন বাজে হেডফোন এরকম ধরনের হেডফোন যদি বাজারে আসে তাড়াতাড়ি ব্যান করে দেওয়াই উচিত কারণ এই হেডফোনগুলোর দ্বারা মানুষ এত পরিমাণে বিরক্ত হচ্ছে কারও সাথে কথা বলতে পারা যাবে না কোনো যদি ভিডিও দেখা যায় গান শোনা হয় ভালো সাউন্ড হবে না মিষ্টি কোনো সাউন্ড নেই এরকম ধরনের বাজে কেন হেডফোন বাজারে আসবে